কী কী কী কিনতে হচ্ছে ও অসুস্ত মানুষ আছে তো বাড়িতে ওই জন্য একটু কলা পালং শাক এগুলো হলে ভালো হতো সবজি মানে টাটকা হবে তো বাড়িতে আমার শাশুড়ি মা অসুস্ত তো ওনাকে রান্না করে দিতে হবে হুম তো এই পেঁপে কলা এগুলো কেমন দাম কেমন হবে কম কিছু হবে না না কম সম করে নাও তাহলে পেঁপে আর কলা আর একটু শাক নিতাম পালং শাক পালং শাক ফ্রেশ হবে মানে টাটকা হবে তো দেওয়া নেই তো হুম ভালো হলে ভালো কেন অসুস্ত মানুষ খাবে তো পালং শাক কতো কী দাম আছে আর অন্য কোনো সবজি নেই তাও কী কী আছে ঠিক আছে তুমি ওই ওগুলো থাক তুমি ওই পেঁপে আর এই কাঁচকলা আর এই পালং শাকটা দিয়ে দাও পেঁপে দিয়ে দাও এক কেজি আর কাঁচকলা ওই কটা কতো করে কাঁচকলা হুম কাঁচকলা দিয়ে দাও আর ওই পালং শাক দিয়ে দাও দু আঁটি হুম টাকাটা ঠিকঠাক ধরবে ঠিক আছে ওটা একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে দাও একটু